হ্যাঁ পর্যটকরা এখানে বেড়াতে আসেন কারণ আমার এলাকায় কিছু পর্যটন কেন্দ্র আছে সেগুলি হলো কালীঘাট মন্দির দক্ষিনেশ্বর মন্দির চিড়িয়াখানা আলিপুর মিউজিয়াম আছে আর যদি আমি কলকাতা পর্যটন কেন্দ্র বলি সেগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নন্দন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ বিড়লা তারামণ্ডল বিড়লা মন্দির ইকো পার্ক নিকো পার্ক তীর্থ স্থান হিসাবে আমি দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট মন্দির বলেছি কারণ দক্ষিণেশ্বর মন্দির আসতে হলে আগে যেমন বাস বা ট্রেনের উপর পর্যটকদের নির্ভর করতে হতো এখন মেট্রো রেল হয়ে অনেক সুবিধা হয়ে গেছে মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দির যেতে পাঁচ মিনিট সময় লাগে এখন নতুন করে কালীঘাট মন্দির তৈরি করা হয়েছে এখানে বহু তীর্থযাত্রীরা এসে মাকে দর্শন করে যান এবং পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে যান